হ্যাঁ বাংলা ভাষাকে উন্নত এবং সংরক্ষণ বিভিন্নভাবে করা যেতে পারে তো আমি যেটা মনে করি যে বাংলা ভাষাকে সর্বস্তরে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন মানুষজনকে এগিয়ে আসতে হবে প্রধানত বাঙালিদের তো আজকে বাঙালিদের এই নিয়ে বিভিন্ন বাংলা ভাষা আমাদের পশ্চিমবাংলায় যেন সবাই ব্যবহার করতে পারে সবাই প্রচলিত ভাষা হিসেবে সে হিন্দিভাষী লোকও যদি আমাদের বাংলায় আসে তারা এই বাংলা ভাষাটাকে যেন গ্রহণ করে এ যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিহার থেকে এসে মাড়োয়ারিরা এখানে আরো এসে তারা যেন এই বাংলা ভাষাকে গ্রহণ করে এবার কলকাতায় অনেক সময় দেখা যায় যে কলকাতায় যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছে তারা বাংলা ভাষা বলতে চায় না তো সেক্ষেত্রে আমরা চাইব যে বাংলা ভাষাগুলো প্রত্যেককে যেন বলার ক্ষেত্রে যারা কলকাতার যে প্রধান যা যারা অধিবাসী যারা দীর্ঘদিন ধরে থাকছেন তাদের বাংলা ভাষা বলাতে হবে এটা একটা স্বীকৃতি দেওয়ার একটি প্রধান মাধ্যম যে কলকাতা এবং পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ যেন বাংলা ভাষাটা বেশিরভাগ বলে আর এই বাংলা ভাষাটাকে বিভিন্ন পর্যায়ে আমরা সংরক্ষণ করার চিন্তা ভাবনা করতে পারি যেটা হচ্ছে ইন্টারনেট বা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপের মাধ্যম দিয়ে এই ভাষাটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে আর আমাদের ভারত সরকারের থেকে এই বাংলা ভাষাটাকে বিভিন্ন বিদেশে যাতেও বিভিন্ন বিদেশে যারা বাঙালি লোক রয়েছেন হ্যাঁ তো সেখানেও সেই বাংলা ভাষাটাকে একটা স্বীকৃতি দেওয়া দরকার স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হতে পারে